হ্যাঁ হ্যালো হ্যাঁ বলছি আমি একটু বেড়াতে যাবো তাই আপনাদের কাছে একটু আপনার কাছে একটু সুপারিশ মানে চাইছি কোথায় কী যাবো কীরকম করে গেলে কী সুবিদা হবে না হবে আবনার তো এইসব জায়গাগুলো ঘোরা আছে না না পাহাড় পাহাড় ওই দার্জিলিং টার্জিলিং টাইপের ওইদিকেই যাবো পাহাড়ও হবে ঠান্ডাও হবে সেটাই আর কি

না আমরা ওই আটশো আট সত্তর জন যাবো ওরকম গাড়ি আর কি বড়ো গাড়ি তো দরকার নেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে অফলাইনে আমরা তো যোগাযোগ করবো কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিয়ার দায়িত্ব আপনাদের খাওয়া দাওয়ার দায়িত্ব আপনাদের হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেই ভাড়াটা কারা দেবে আচ্ছা তাহলে আমাদের কোন খরচা আমাদের হয়তো কোনো জায়গায় টিকিট করতে গেলে খরচাটা যেটা লাগবে সেটা আমাদের আচ্ছা

আছ তাহলে আবনার মানে মোট কতটা তা কী লাগবে সেটা আমাকে একটু জানালে ভালো হতো জলপাইগুড়ি থেকে দার্জিলিং তো আচ্ছা ঠিক আছে ওইটা আমি বাড়ির লোকের সাথে আলোচনা করবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দেখা করবো আর আপনাকে যেটা বলা যে আমাদে আমরাদেকে গেলে কিন্তু প্রত্যেকটা পর্যটন স্থান হ্যাঁ একদম ঘুরিয়ে সুন্দর সেটা ব্যাপারে বুঝিয়ে গাইডলাইন হিসাবে বুঝিয়ে আমরা তো সেসব জায়গাগুলো জানি না আপনারা বারবার যাচ্ছেন জানেন তো সেই ব্যাপারটা আমাকে ভালো করে বুঝিয়ে মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমরা এরকমই গাইডলাইন দরকার চাইছিলাম আর কি হ্যাঁ ঠিক আছে তাহলে হ্যাঁ আমি আপনাকে কাল কিম্বা পরশুদিন দেখা করবো আমরা যদি বুধবার বেড়িয়ে যাই তাহলে আজকে আপনার হচ্ছে শুক্রবার আমরা তো শনি রবি সোম চা তিন চার দিন হাতে সময় পাচ্ছি আমরা তিন চার জন যেয়ে এইটা কথা বলে আপনার সাতে আলোচনা করে ঠিক ঠাক করে নেবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ রাখুন হ্যাঁ